ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ না না মেলাতে তো যাওয়া হয় নি গিয়েছিলাম মন্দিরে গিয়েছিলাম হ্যাঁ

তারপর ব এই গাজন নিয়ে কী ভাবছ তাহলে সামনা সামনি তো গাজন চলে আসল হ্যাঁ এবার ধরো তার মধ্যে তো অনেক রিচুয়ালসও আছে সেগুলোও তো তোমাকে মানতে হবে তাহলে ধরো সব কিছু মানতে যেয়ে যদি শরীর আরো খারাপ করে যায় তার থেকে না করাই ভালো হ্যাঁ গাজনে দুলতে হবে তো তাহলে গাজনে দুলো তো এক পাক করে হলেও তো নিতে হয় শুনেছি একটা না তিনটে করে তো নিতে হয়

হুম ঠিক আছে তাহলে দেখো তাহলে কী হচ্ছে না হচ্ছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ